আমি আমার চাকরি বা পড়াশোনা সম্পর্কে বলতে গেলে আগে পড়াশোনার কথাটাই বলি পড়াশোনা করতে হত আমাদের বাড়ি থেকে একটু দূরে গিয়ে প্রাইমারি পড়াশোনা করেছি এবং তার থেকে আরেকটু এক দেড় কিলোমিটার দূরে আমরা উঁচু ক্লাসগুলো ফাইভ থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি তারপর বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে কলেজে এসে পড়াশোনা করেছি কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো যোগাযোগই হয়নি কারণ আমরা পড়াশোনা করার পর বেশ কয়েক বছর কোনো পরীক্ষাই হয়নি সেই জন্য আমাদের চাকরির ক্ষেত্রে কোনো যোগাযোগই হয়নি